হ্যাঁ আমি কৃষকের আত্মহত্যা নিয়ে একটা স্বাভাবিক ঘটনা শেয়ার করতে পারি কিছুদিন আগেই আমাদের এখানে ঘটেছে একটি ঘটনা এক আলু চাষি আলু চাষ করেছে হঠাৎ আলুর দাম কমে যাওয়ায় আলু ওঠার সময় তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন সেটা খুবই দুঃখজনক এক গরীব চাষি তার পক্ষে চাষ করে এটা তিনি মেনে নিতে পারেননি আমরা এটা কীভাবে এড়াতে পারি সেটা ভাবলে বলতে পারি যে সরকার যদি এর কোনো ব্যবস্থা নেয় বা আলু চাষের জন্য যে লোন নিয়েছে সেটা যদি ছাড় করে দেয় বা আলু চাষের জন্য যে লোন তার জীবনকে প্রচুরভাবে প্রভাবিত করে তোলায় সে আত্মহত্যা করলো সে লোন শোধ করার ফলে তিনি আর আত্মহত্যা করতেন না বা আলুর দামটা যদি বাড়তো সব জিনিসেরই দাম বাড়ে শুধু কৃষকের জিনিসের দাম কমে যায় এটা তো আমরা সবসময়ই মেনে নিতে পারছি না সরকারের এর ব্যবস্থা নেওয়া উচিত যে সব জিনিসের যেমন দাম বেড়ে চলেছে কৃষকদের জিনিসেরও দাম একইভাবে বাড়ানো উচিত নাহলে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে অসমর্থ হয়ে পরছেন কেন তারা যা চাষ করছে তাদের মধ্যেই চলে যাচ্ছে চাষে কোনো লাভ থাকছে না তাই সরকারকে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা বলছি